দৌড়ানোর জন্যে আমাদের বুট জুতা অজন্তার বুট জুতা আমাদের খুব ইয়া হয় এইসব জুতা পরে আমরা দৌড়াই আর আমাদের এমনি পোশাক বলতে ট্র্যাকস্যুট পরি তারপর এমনি সবুজ জামা পরি হ্যাঁ চারদিকে ওই সব জিনিস পরে আমরা খুব ইয়া হয় দৌড়াদৌড়ি করি আর তাতে ওই পোশাকের আচ্ছা লাগুক যখন একসাথে অনেক লোক হয়তো দৌড়াবো তখন খুব সুন্দর দেখায় হুম আর আপনার এই বুট জুতা পরে দৌড়ালে তাতে খুব আরামও হয় হ্যাঁ পায়ে কোনো ইয়া হয় নাই তারপর আপনার এমনি সবাই মিলে কতক্ষণ হয়তো দৌড়ালাম দৌড়াবার পরে হয়তো একটু বিশ্রাম করলাম দিয়ে আরও হয়তো জল টল খেয়ে দিয়ে আরও দৌড়াতে আরাম্ভ করলাম মাঠের মা ফাঁকা একদম মাঠের মাঝে হ্যাঁ সবাই ইয়া হয়ে গোল হয়ে বসলাম বসে আরও ইয়া করলাম তারপরে সব আস্তে আস্তে বাড়ি গেলুম